আমার প্রিয় অনেক বই সিনেমা বা টিভি শো আছে আমার প্রিয় বই হল পথের পাঁচালী আমার প্রিয় সিনেমা হল স্লামডাম মিলেনিয়ারস লাগান এ ছাড়া টি ভিতে অনেক শো আছে যেমন ডান্স বাংলা ডান্স সারেগামাপা ইত্যাদি এর মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের হল টিভি শোয়ে দেখা ডান্স বাংলা এই ডান্স বাংলা অনুষ্ঠানে আমি অনেক বাচ্চাদের দেখেছি যারা খুব সুন্দর ট্যালেন্টেড এবং তারা সুন্দরভাবে নাচ করতে পারে এবং তাদের নাচগুলো এত সুন্দর যে আমি খুব মুগ্ধ হয়ে যাই তাদের এই বয়সে ছোট বয়সে ছোট বাচ্চারা তারা কী সুন্দর করে নাচছে এবং তাদের নাচগুলো দেখে আমার মন আমার চোখ যেন জুড়িয়ে যায় আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাই তাদের এই সমস্ত প্রোগ্রাম দেখতে আমার খুব সুন্দর লাগে তাদের এই ধরনের পারফরমেন্স আমাকে মুগ্ধ করে এত সুন্দর পারফরমেন্স এত ট্যালেন্টেড তারা তাদের এই সমস্ত অনুষ্ঠান দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই এবং আমার খুব আনন্দ হয় তাদের দেখে অনুপ্রেরণা পাই এবং আমি অন্যান্য বাচ্চাদেরকে বলি তাদের এই সমস্ত প্রোগ্রামগুলো দেখতে আমার সবথেকে প্রিয় হল ডান্স বাংলা ডান্স এই অনুষ্ঠানটা এত সুন্দর এবং এত ভালো যে তাদের এত্ত প্রতিভা সেইগুলো তারা তুলে ধরে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা সত্যি দেখার মতো খুব সুন্দর খুব সুন্দর অনুষ্ঠান